আমাদের এদিকে বিয়েতে কোনো মেয়ের বাবার কাছ থেকে জোর সত্ত্বেও কোনো রূপ যৌতুক নেওয়া

যার মেয়ে তার যতটুকু সামর্থ্য সে ততটুকুই দেবে যৌতুক নেওয়া বা দেওয়া এটু আমি বিরোধী আমার মতে কারো ঘাড়ে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া সে সামর্থ্য না তার ওপরে যদি আমরা জোরের সাথে যদি বলি আমার এই দিতে হবে ওই দিতে হবে এতে আমি মনে করি কারো ঘাড়ে জোর করে কোনো কিছুর পরে চাপ চাপ দেওয়া ঠিক নাই আমাদের দিকে বিয়েতে সাধারণ ঘরে যেভাবে বিয়ে থা হয় আমাদের কনেকে কেউ শাড়ি কেউ আলমারি কেউ খাট কেউ ড্রেসিং টেবিল কেউ কোনো একটা সোনার গহনা বা কেউ একটা আংটি সোনার যে যেমন পারে যার মনে যতটুকু ইয়ে হয় সেই সেইভাবে সে চেষ্টা করে অনেকে আবার কী করে যে তার বাড়িতে পুরনো শাড়ি সেটা ভাঁজ করে নিয়ে খুব সুন্দর করে প্যাকিং করে সেটা ইয়ার্কির ছলে সেটা দেয় কিন্তু পরবর্তীকালে সেটা যখন ভাঁজটা ভেঙে মানে কভার খুলে কভার খুলে যখন দেখা হয় তখন দেখা যায় যে শাড়িটাই পুরানো আসলে কারো পরা শাড়ি সে ব্যবহার করেছে তাও আর কিছু সে দিয়ে যাচ্ছে আমাদের দিকে নির্দিষ্ট কোনো তবে নির্দিষ্ট কোনো পণ দেওয়া বা নেওয়ার কোনো নিয়ম নেই আমি মনে করি নিয়ম না থাকাই ভালো কারণ সবাই খাটাখাটনির ওপরে চলে গ্রাম্য মানুষ মানুষের সংসার চালানোটাই বড়ো কষ্টের হয়ে যায় তার মধ্যে যদি ছেলেপক্ষ থেকে যদি চাপ দেয় বড়ো ধরনের কোনো কিছু তাহলে দেওয়া তো সমর্থন সবার হয় না যার সমর্থ না হয় সে দেয় যার সমর্থ না থাকে সে দিতে পারে না সে শেষ পর্যন্ত একটু কষ্টই পায় তাহলে মেয়ে পক্ষ থেকে কোনোরূপ কোনো দাবি নেওয়া বা দেওয়া খুশি নয় কোনো দাবি করা উচিত নয় আমাদেরকে মেয়েদের যখন বিয়ে হয় আমরা তাদেরকে যতটুকু সাজিয়ে গুছিয়ে তাকে তার শ্বশুর বাড়িতে পাঠানো যায় আমরা কি চেষ্টা করি আমাদের সমর্থন অনুযায়ী আমরা চেষ্টা করি কারণ নিজের মেয়ে এতদিন লালন পালন করে তাকে যখন শ্বশুর বাড়ি পাঠাতে হয় শ্বশুরবেলায় যখন যেতে হয় তখন তার খুব কষ্টের দিনটাই আসে বা ক খুব কষ্টের দিন যায় তবে চেষ্টা করি যে কতটুকু কি তাকে দিয়ে সন্তুষ্ট করা যায় বা তাকে খুশি রাখা যায় সেটুকুই আমরা চেষ্টা করি